পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা রাজ্যে এবং কেন্দ্র সরকার দ্বারা চালিত একটি সর্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবহার রয়েছে ভারতের প্রতিটি রাজ্যকে পুষ্টির স্তর এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি এবং জনশাস্ত্রে উন্নতি তার প্রাথমিক কর্তব্যগুলির মধ্যে রাখা হয়ে থাকে পশ্চিমবঙ্গে সরকারের স্বাস্থ্য ও পরিবারের কল্যাণমন্ত্রক রাজ্যর সরকারি হাসপাতালে ব্যবস্থা পরিচালনা ও অর্থ জন্য দায়ী করা হয় সমগ্র রাজ্য জনসংখ্যা একটি সা স্বাস্থ্য বিমা দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে আর আমাদের সরকারি হসপিটালে বেশিরভাগ নার্স এবং ডাক্তার না থাকার কারণে ভালো চিকিৎসা পাওয়া পাওয়ার না কারণে আমাদেরকে বেসরকারি হসপিটালে যেতে হয় আর এখন স্বাস্থ্যসাথি প্রকল্প বা স্বাস্থ্যবিমা প্রকল্প নামে আমাদের একটা স্বাস্থ্যসাথি স্বাস্থ্যসাথি কার্ড দেওয়া হয়েছে যেটা আমরা বছরে পাঁচ লক্ষ টাকা চিকিৎসার জন্য পেয়ে থাকি যদি কোনো বড় সমস্যা হয়ে থাকে তাহলে আমরা সেই স্বাস্থ্যসাথি কার্ড ব্যবহার করে আমরা সুস্থ হওয়ার চান্স পাই